বছরের পর বছর সাঁতার সাঁতার কেটে আমার যে দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তন হয়েছে যেমন সর্বপ্রথম আমি যখন বাড়িতে সাঁতার কাটতাম পুকুর কিংবা খালে এদিকে আমরা সর্বপ্রথম সাঁতার কাটতাম তারপরে সাঁতার শেখার জন্য একটা কোচ ধরে তার কাছ থেকে সাঁতার শিখেছি তারা শি কীভাবে শিখিয়ে দিয়েছে যেভাবে কীভাবে হাত চালাবে এত এত তাড়াতাড়ি যেতে পারবো আমি আর পরিবর্তন হয়েছে আমার আর সাঁতার কাটতে সুইমিং পুল সাঁতার কাটা যখন শুরু করেছি যেমন সাঁতার কাটার জন্য আলাদা আলাদা ড্রেস লাগে কেন নর্মাল ড্রেসে সাঁতার কাটলে মানে হবে না এর জন্য সে জন্য আপনার সাঁতার কাটার যে ড্রেসগুলো সেগুলো সেগুলো পরতে হবে না পরলে হবে না আর সাঁতার কাটা বলতে সাঁতার কাটা বলতে যে সুইমিং পুলে নেবে তার ওখানে মানে খুব যেভাবে খুব বেশিভাবেই শিখতে হবে সেভাবে শিখে তারপর সাঁতার কাটতে হবে যে আমরা যেমন সর্বপ্রথম যখন ছোটোবেলায় যখন আমি পুকুরে কিংবা পুকুরে কিংবা নদীতে যখন সাঁতার কাটতাম যেভাবে সেভাবে সাঁতার কাটলে কিন্তু হবে না সাঁতার কাটার জন্য আপনাকে কো ভালো কোচ কোচ করতে হবে কোচ করে কোচের কথা শুনতে হবে যেমন কোচ যেভাবে বলবেো সেভাবে করতে হবে পুকুরে সাঁতার কাটার যেমন দেখেছো দেখেছো হয়তো বাচ্চারা যেভাবে সাঁতার কাটে পুকুরে ওগুলো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বাচ্চারা করা যায় যাদের কোচ ধরে যাদের করতে হয় তাদের কম্পিটিশান কম্পিটিশান থাকে কম্পিটিশান থাকে যেমন যেমন কম্পিটিশান থাকে তেমনই কোচ যেভাবে শেখায় আপনাকে সেভাবে শিখতে হবে শিখলে কোচের কথা শুনলে খুব ভালো ভালোভাবে সাঁতার কাটতে পারবে সাঁতার কাট সাঁতার কাটতে পরামর্শ রয়েছে বলতে আমার পরামর্শ হলো সাঁতার কাট সাঁতার কাটতে হলে যেমন সাঁতার কাটার পোশাক লাগবে পোশাক লাগবে তারপরে কোচের কথা শুনতে হবে কো আর টাইম সাঁতার কাটার টাইম বললে একটা কিছু আছে যেমন যেমন সব সময় যে পকুর মানে সুইমিং পুলে সাঁতার কাটবে এমন কিছু নয় যেমন বিকেল পাঁচটা একটা কোচের টাইম আছে যেমন সকালে দশটা এরকমই টাইম টাইম মেনে করতে হবে নাহলে বেশি বেশি বা সাঁতার কাটলে আর শরীর খারাপ হওয়ার চান্স আছে শরীর খারাপ করার চান্স থাকে বেশি সেই জন্য দিনে দুবার দুবার কিংবা একবার আর কোচ আপনাকে শেখাবে কোচ যেভাবে বলবে আপনাকে সেভাবে ঠিক সেইভাবে করতে হবে করলে খুবই ভালো হয় তো ওনার কোচের কোচের কথা শুনতে খুবই ভালো হবে আর কোচ ঠিক ভালোভাবেই শিখিয়ে দেবে

কোচ কিন্তু খুব ভালো হওয়া দরকার যেমন কোচ এটা ওটা শিখিয়ে দেবে যে এভাবে সাঁতার কাটতে হবে করলে খুব ভালো হবে আর আপনারা দেখবেন যেমন যেমন দেখবেন বেশিরভাগ বেশিরভাগ দিয়ে দিনের কোচের কাছে যেতে চাই না মানে যেতে চাই না আমরা এমন করলে হবে না মানে কোচ যখনই বলবে যে আজকে বিকালে সাঁতার কাটতে আসতে হবে সেরকম প্রতিদিন সেভাবে বেশিরভাগ যেতে হবে না গেলে কিন্ত হবে না এরম আর বিশেষ করে সাঁতার কাটার জন্য তার পোশাক সাঁতার কাটার যে পোশাকটা রয়েছে সে পোশাক পরতে হবে ফলে খুবই ভালো হয় সাঁতার কাটা সম্বন্ধে এটাই